হ্যাঁ বলুন বলছিলাম কেন কী প্রবলেম হচ্ছে বলুন হ্যাঁ বুঝতে হ্যাঁ বুঝতে পারছি তো কিছু প্রবলেমের জন্য আমি যেতে পারি নি ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি আপনার অসুবিধা আছে তো এই অসুবিধা ছাড়া আর কী অসুবিধা আছে বলুন হ্যাঁ বুঝতে পারছি দেখুন কিছু প্রবলেমের জন্য সত্যিই আমি যেতে পারি না তো দেখুন আপনি যে টাকাটা দেন তো একটু টাকাটা বাড়ালে আমিও খুবই একটু ইয়ে যদি আপনি যদি টাকাটা বাড়াতেন ওকে ওকে ঠিক আছে তাহলে ও কোনো প্রবলেম নেই